আপনাদের রেস্তোরাঁতে আজকে বিশেষ কি ধরণের খাবার আছে সেটা একটু আমায় বলুন এবং সেগুলো কি কি তার মধ্যে সব থেকে যেটা ভালো সেটা আমাকে আজকে একটু বলুন এবং জনপ্রিয়তা কি খাবারের ব্যাপারে ধরুন আপনাদের হোটেলে আমি প্রায় এই রেস্তোরাঁতে যে ধরণের খাবার খেয়ে থাকি আগেও খেয়েছি কিন্তু আজকে নাকি শুনলাম যে বিশেষ ধরণের খাবার দেওয়া হচ্ছে সেটা এবং নতুন সেটা কি যেমন আপনাদের রেস্টুরেন্টে আমি আগে চিকেন বিরিয়ানি চিকেন চাপ মটন বিরিয়ানি মটন চাপ এবং এছাড়াও পকোড়া চিপস লেস এস এই ধরণের খাবারেরও অনেক কিছু তথ্য থাকে সেগুলো আমরা খেয়েছি কিন্তু আজকে যে ধরণের খাবারটা দেওয়া হচ্ছে সেটার কিন্তু নাম কিন্তু বলে নি আমি কিন্তু অনলাইনে এটা দেখেই আমি কিন্তু আজ এসেছি আমরা তো রেগুলার কাস্টোমার কিন্তু আজকে আমি সেই খবরটা পেয়েছি ফোনের মাধ্যমে পেয়েই আমি কিন্তু এখানে এসেছি সেই বিশেষ ধরণের খাবারটা কি আজকে নাকি শুনলাম জেঠু বলল যে বিশেষ ধরণের খাবার নাকি চিকেনের মধ্যে এ চিজ দেওয়া আছে সে চিজ চিকেন সে খাবারটা খেতে কেমন এবং খাবারটা খেলে কি কোনো কিছু জিনিসের ছাড় থাকবে বা পাওয়া যাবে সেই কারণে আমি ওই খাবারটা অর্ডার দিতে চাই এবং কতো কি দাম এবং কি ব্যাপার সেটার সম্বন্ধে আমাকে একটু বলুন